ড্রাইভার দাদা আমাকে ঠিক গন্তব্যস্থল ছাড়া একটুখানি এগিয়ে নামিয়ে দেবেন আর আপনার ভাড়াটা আমি দেবো তো সেটা অনলাইনের মাধ্যমে কি আপনি নিতে পারবেন আপনার কি ইউপিআইয়ের কোনো ব্যবস্থা আছে আপনার কাছে হ্যাঁ যে কোনো আইডি হলে হবে ধরুন ফোনপে জিপে কিংবা পেটিএম থাকলে আমার একটু সুবিধা হতো কারণ আমি অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনার টাকাটা দিতে দিতে পারলে খুব সুবিধে হতো আপনি আপনার কোন নাম্বারে টাকাটা নেবেন বলুন তো তাহলে আমি টাকাটা আপনাকে পেমেন্ট করে দিই নচেৎ আপনাদের ট্রাভেল এজেন্সির কোনো একটা নাম্বার দিন সেই নাম্বারে আমি অনলাইন করে দিই তাহলে আমার কাছে কোনো ক্যাশ নেই বুঝতে পেরেছেন যার জন্য আমি ইউপিআই থেকে দিতে চাইছি যেহেতু আমি গন্তব্যে আর দুমিনিট পরে পৌঁছে যাব যার কারণে আপনার ভাড়াটা দিতে পারলে আমার একটু সুবিধা হতো তো বলুন আপনার কোন নাম্বারে টাকাটা দেবো আপনাদের যে কোনো একটা নাম্বার দিলেই আমার সুবিধা হয়